আমি মেদনীপুর থেকে ঝাড়গ্রাম ফেরার সময় একটি ক্যাব বুক করেছিলাম তো ক্য়াবটিতে আমার ফিরতে অনেক রাত হয়ে গেছিলো তাই আমি গাড়ি বুক করে বাড়ি ফিরছিলাম এবং গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি আমাকে খুব সাবধানের সাথে এবং ভালোভাবে বাড়ি পৌঁছে দিয়ে গেছেন তাতে আমি খুবই খুশি হয়েছি এবং আমাকে খুবই সতর্কভাবে গাড়ি চালিয়ে তিনি রাতে নিয়ে এসেছেন এবং আমি ঘরে ঢুকে যাওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে ছিলেন এবং তার জন্য আমি তার ব্যবহারে খুব খুশি হয়ে তাকে ধন্যবাদও জানিয়েছি এবং তাকে অনেক ভালো বলেছি তাতে তিনিও খুব খুশি হয়েছেন